হ্যাঁ আপনি কি বা ধান কিনছেন হ্যাঁ তাহলে ওই ব জয় শ্রী রামের কী দাম আছে খালি আর এ দুধেশ্বর ও আর ও তা এটা কি বা এখন কি দাম বেশি আছে না এরপরে দাম বাড়বে ও

আপনি ধান আমি কি ক কবে কবে নিয়ে যেতে পারবেন ও তাহলে আপ আপনি তাহলে সময় সময় মতো তাহলে আসবেন তাহলে ওই যে আমাদের এখানে আসবেন তাহলে একবার বস্তা টস্তা নিয়ে বা আর ধান কত কে জিতে বস্তা মানে বস্তায় কত কেজি করে নেবেন পাঁচ কেজি তো বস্তা এবার এক্সট্রা কি ধান দিতে হবে না কি

হ্যাঁ তাহলে আপনি তাহলে কালকে হোক পরশু দিন হোক আপনি আসুন তারপরে হ্যাঁ কথা হবে তাহলে হুম ঠিক আছে হুম